কেউ যদি আমার আঁকার সমালোচনা করে তবে তার ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে ভালো সমালোচনা মানে আমার আঁকার প্রশংসা করল আমার মা বাবা আত্মীয় পরিজনদের কাছে হ্যাঁ আর সেটা শুনলে আমার বেশ ভালোই লাগে আমি আরও উৎসাহিত হই আঁকার জন্য আর খারাপ বলতে তারা আমার খারাপ আলোচনা করলেও আমি সেটা ভালোভাবে নিই কেননা তারা যেটাকে খারাপ বলছে সেটা শুনি আজ তারা আমার ভুল যদি সেটাতে আমার ভুল থেকেও থাকে তো সেটা শুধরোবার চেষ্টা করি পরে আরও সুন্দর করে সেটা যাতে আমি পরে সেটা আরও সুন্দর করে আঁকতে পারি